আজ ভারত সবচেয়ে যে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধি কিন্তু সরকার এই দুটো সমস্যারই যেভাবে মোকাবিলা করছেন তাতে সাফল্য সময়ের অপেক্ষা সময় ঠিক বলবে যে এটার সাফল্য কীভাবে আসবে এই দুটো সাংঘাতিক সমস্যা যেটা আজকে ভারতবর্ষের প্রায় প্রতিটি সাধারণ মানুষের সাধারণ সমস্যা হ্যাঁ সাধারণ নয় বলা যেতে পারে মৌলিক সমস্যা এই সমস্যাগুলোর সমাধান ভারত সরকার যেভাবেই করুন সেটা সময়ে বোঝা যায়